আমার ব্যবসায় পশুদের যত্ন নেওয়ার জন্য অনেক অনেকে রয়েছে যেমন আমার বাড়ির পরিবারের কিছু সদস্য রয়েছে বা আরও বাইরের থেকেও আরও অনেক মানুষ আরও অনেক কর্মচারীরা রয়েছে যারা এইখানে আমার খুব বড় ব্যবসা সেই ব্যবসা যাতে যাতে যত্ন নেওয়া হয় আর সেই জন্য কোনো রকম তাদের ঘাটতি রাখা হয় না কোনো কোনো পোলট্রি যাতে কোনো রকম ঘাটতিতে বা না খেয়ে বা না চিকিৎসা হয়ে কোনো রোগে আক্রান্ত হয়েছে এরকম যাতে না হয় সেই জন্য তাদের যত্ন নেওয়ার জন্য এখানে অনেক অনেকেই রয়েছে যারা তাদের পশুদের যত্ন নেয় এবং আমাকেও এখানে অনেক অনেককে খাওয়াতে হয় যেমন আমিও যখন সময় পাই যখন সময় পাই যখন দেখি যে এখন অনেকেই সবাই তাদেরকে সামলাতে পারছে না তো তখন আমিও দশ বারো জনকে নিয়ে তাদেরকেও আমিও খাওয়াই এবং আমি এখানে জায়গাটাও পরিষ্কার রাখি সবসময় আর এখানে সকাল বিকেল সবসময় এখানে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় এবং এবং এখানে আরও ভালো আরও অনেকে রয়েছে যারা এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে চারিদিকটা তো আমিও নিজেও এটার দিকে খেয়াল রাখি যাতে সবসময় পরিষ্কারভাবে থাকে অপরিষ্কার হয়ে যেন না থাকে তো এখানটা ঝাঁটানোর পরে চারিদিকটায় ফিনাইল ছড়ানো হয় যাতে দুর্গন্ধ থেকে দুর্গন্ধ না বেরোয় সেই জন্য এমনিতেও পোলট্রি ফার্ম থাকলে সেখান থেকে দুর্গন্ধ বেরোয় কিন্তু আমি চেষ্টা করি যত কম যাতে দুর্গন্ধ বেরোয় বা আর সেখানটাতে যেন যেন পরিষ্কার থাকে বা কোনো জীবাণু না বাসা বাসা বাঁধতে বাঁধতে পারে সেই জন্য আমি চেষ্টা করি যে পোলট্রি ফার্মের হচ্ছে আশেপাশেটা সবসময় ওই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে এবং সাথে ফিনাইল বা আরও বিভিন্ন রকমের ওষুধ স্প্রে করানো হয় যাতে সেখানে চারপাশে কোনো জীব রোগ জীবাণু বাসা বাঁধতে না পারে এবং কোনো পোলট্রির যে কোনো পোলট্রির যাতে না রোগ জ্বালা আক্রান্ত হয় কোনো পোলট্রি যাতে না রোগ জ্বালায় আক্রান্ত হয় এই জন্য সবসময় আমি পরিষ্কার রাখার ব্যবস্থা করে চলি